গ্রামীণ সমাজে ঐতিহ্যবাহী এবং লোকনৃত্য একটি উল্লেকযোগ্য স্থান ধরে রাখে যা প্রায় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক অনুশীলনকে প্রতিফলিত করে এই নৃত্যগুলি কেবল বিনোদনের রূপ নয় বরং আচার অনুষ্ঠান উদযাপন গল্প বলার অবিচ্ছেদ্য অংশ অনেক গ্রামীণ এলাকায় লোকনৃত্য যেমন আসামের বিহু রাজস্থানে ঘোমার বা পাঞ্জাবে ভাঙরা জনপ্রিয় এই নিত্যগুলি উপভোগ গভীরভাবে সামাজিক সমাবেশ উৎসব এবং কৃষি উদযাপনে বুননে বোনা হয় লোকেরা একত্রিত হয় চেনাশোনা বা লাইন গঠন করে ঐতিহ্যবাহী যন্ত্রে বাজান্নার চলে সাংস্কৃতিক অভিব্যক্তির সত্যতা রক্ষা করে নাচের ধাপগুলি প্রায়শই প্রজন্মের মধ্য দিয়ে চলে যায় উপভোগ শুধুমাত্র নাচের শারীরিক ক্রিয়াকলাপে নয় সম্প্রদায়ের অর্থে ভাগ করা পরিচয় এবং সাংস্কৃতিক শিকড় সংরক্ষণের ক্ষেত্রেও এই নিত্যগুলি সাংস্কৃতিক ধারাবাহিকতার একটি মাধ্যম হিসাবে কাজ করে যা ব্যক্তিদের তাদের ঐতিহ্যের সাথে সংযুক্ত হতে এবং তাদের ভাগ করা ইতিহাসের ছন্দময় অভিব্যক্তিতে আনন্দ খুঁজে পেতে দেয়